হ্যাঁ আমি আমার পশুদের যত্ন আমি নিজেই নিই কারণ আমার কাছে কোনো লোক টোক নেই আমি কোনো লোক নিয়ে আমি ই করি না আমি তো ঘরে ঘরেরই মানুষ ঘরে যা কিছু আছে ছাগল গরু এগুলোর যত্ন আমি নিজেই নিই আর আমার যে ওদের রাখার জন্য ওদের রাখার জন্য আমার একটা ঘর করতে হয় আমার ওদের রাখার জন্য আলাদা জায়গা আছে ঘর করি সেই ঘরের মধ্যে ওরা আলাদা থাকে কিন্তু ওদেরকে আমার ঠিকঠাকভাবে রাখতে হয় ওদের যাতে ঠান্ডা ফান্ডা না লাগে কোনোরকম অসুবিধা শরীর খারাপ না হয়ে যায় তার জন্য আমি ওদেরকে ঘরের মধ্যে রাখি এবং খুব সাবধানেই রাখি কোনোরকম কোনো কিছু মানে না হয় অসুবিধা আমি ঘরের মধ্যে রাখি ওদের ওদের আবার খাবার দাবার ওদেরকে দেওয়া সকালে ওদেরকে বাইরে বার করার ওদেরকে বার করা ওদেরকে খাবার দাবার দেওয়া ওদেরকে আবার স্নান করানোর থাকে তো ওদেরকে স্নান করানো খাবার দাবার দিতে হয় ওদেরকে বাইরে নিয়ে যেতে হয় আনতে হয় রাখতে হয় ওদের যা কিছুই হয় কোনো অসুবিধা হলে আমি তো করছি প্লাস আমার বাইরে যখন কিছু হচ্ছে ডক্টরের পরামর্শ যখন নিতে হয় তখন আমি ডক্টরের পরামর্শ নিই এবং নিয়ে যাই নিয়ে গিয়ে ওদেরকে আবার সেই মতো ট্রিটমেন করানো হয় ওদেরকে আমার দেখাশোনাই করতে হয় আমিই সব করি ওদেরকে